হ্যাঁ আমি রাইটার্স ব্লগ বা সৃজনশীল ব্লগ সম্পর্কে অতটা জানি না কিন্তু একজন লেখার আমার অনুপ্রেরণা আছে আমি নিজে লিখি হ্যাঁ আমি লিখি বলতে আমি পরিবেশ থেকে বা রাজনীতি দৈনন্দিন জীবনে সমাজে কীভাবে ঘটছে কী ঘটনা ঘটছে আর পরিবেশ পরিবেশ থেকেও কিছু শিখি আর সেগুলোও লেখার চেষ্টা করি নিয়ে থেকে হ্যাঁ আমার অতটা হচ্ছে রাইটার্স ব্লক বা সি এম সি ব্লক সম্পর্কে অতটা আইডিয়া নেই এই নিজে থেকে লিখি সেগুলোই আমি সেগুলিই আমি হচ্ছে প্রকাশ করি বা লেখার মাধ্যমে জনসাধারণকে এগুলি হচ্ছে প্রকাশ করি